হ্যাঁ আমাদের বিয়ে বাড়ি আছে পনেরো তারিখে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম অর্ডারে ওখানে যখন অর্ডার দিলাম বললেন যে পাঁচ তারিখে দেখলাম ফোনেতে পাঁচ তারিখে আসবে কিন্তু দেখলাম তো পাঁচ তারিখে এল না জামাটা তারপর আমি ওখানে ফোন করলাম যেখানে অর্ডার দিয়েছি তো সেখান থেকে বলল হ্যাঁ দিদি একটু কারণবশত জামাটা আপনার যায়নি না যাওয়ার পরে ঠিক আছে আপনার পৌঁছে যাবে দশ তারিখে আমি বললাম ঠিক আছে দশ তারিখেই যেন পৌঁছে যায় না হলে ওই জামাটা তো আবার এনে সেলাই করে রেডি করতে হবে এই ভেবে আমি তাকে অনুরোধ করলাম অনুরোধ করার পরে সে বলল ঠিক আছে দিদি দশ তারিখেই আপনার জামাটা পৌঁছে যাবে